আমার পুরুলিয়া জেলায় নডিহা চত্বরে খুবই বড়ো পুজো স্থান রয়েছে এবং এইটি প্রত্যেক বছরই হয়ে থাকে এর ঐতিহ্য হল ছৌ নাচ এবং পুরুলিয়াকে কেন্দ্র করে এইখানে পুজো করে থাকি এবং এর থিম সাংস্কৃতিক হচ্ছে পুরুলিয়াকে কেন্দ্র করেই